আমার গ্রামের নাম কৃষ্ণনগর আমি একটি জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি সেখানে কাকু কাকিমা দাদু ঠাম্মা জেঠু জেঠিমা মা বাবা ভাই বোন সবাই আছে আমি গ্রামের একটি ছোট্ট স্কুলে পড়াশুনা করেছি গ্রামের নাম কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় আমি সেখানে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি তারপর আমাদের বাড়ির পাশে একটি গার্লস স্কুল ছিল সেখানেও ছিল ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত আমি সেখানেও পড়াশুনা করেছি তারপরে আমাদের বাড়ি থেকে একটু দূরত্বে একটি মানে গার্লস বয়েস মিলিয়ে একটি স্কুল ছিল সেই স্কুলের নাম হচ্ছে কে কে জ্ঞানদা ইন্সটিটিউশন আমি সেখানে মাধ্যমিক দিয়ে ইলেভেন পর্যন্ত পড়াশুনা করেছি আমাদের কৃষ্ণনগরে বেড়ানোর জায়গা আছে সেখানে হচ্ছে যেমন গোপীনাথ রাধাবল্লব গোপীনাথ রাধাবল্লবের মন্দির ছাড়াও বিশ্ববিখ্যাত এখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রয়েছে আমাদের ওখানে রামমোহন মেলা হয় রথের মেলা হয় উল্টো রথ সোজা রথ রাস সব কিছুই হয় আমরা সব কিছু পরিবারের সঙ্গে আমি আনন্দ করে মেলা দেখতে যেতাম আনন্দ করতাম সব কিছুই করতাম দিয়ে আমি ধীরে ধীরে বড়ো হয়েছি বড়ো হয়ে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পরে বেড়ানোর জায়গায় আমার কম বয়সে বিয়ে হয়ে যায় আমি বিয়ে হয়ে চন্দ্রকোণায় চলে আসি